হ্যালো অ্যাকচুয়ালি আমার একটা গ্যাস বুকিং করতে হবে আমি যার জন্য ফোনটা করেছি আমার গ্যাস বুকিংটা মানে আমার একটাই সিলিন্ডার যার জন্য আমি আগের থেকেই বুকিং করছি এক দু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমার গ্যাসটা তা আমার নাম হচ্ছে পিঙ্কি দেব রায় আমার আপনার বুকিং নাম্বার হচ্ছে সিক্স টু ফাইভ নাইন ওয়ান আর দেবারারতী অ্যাপার্টমেন্টে আমি বুকটা করছি তা বলছি দাদা কত দিনের মধ্যে আপনারা ডেলিভারি দেবেন একটু বলতে পারবেন কেন আমার তো দু থেকে তিন দিন যাবে সিলিন্ডারটা তাহলে খুব সুবিধা হয় আমাকে তো ম্যানেজও করতে হবে কেন আমি নিজে একটা স্টুডেন্ট আমার এসে রান্না বাাড়ির ব্যাপার আ ছেয়ে আছে একটু বললে খুব সুবিধা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি যদি সকালে আসেন এগারোটার মধ্যে আসলেই হবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা